বলি আমি যে আপনার কাছে মাল আগাগোড়া নিই তা মাল এতো লো কোয়ালিটি কি করে হলো এর আগে তো হয়নি কোনোদিন না এবারে ময়দাটা টয়দায় এতো পোকা এত ইয়ে এত কিছু মানে ময়লা আছে ময়দা তো নিয়ে মানে ঠিক আছে আমার যেমন দেখি যাওয়ার সময় আমার যাওয়ার সময় তো সমস্যা বিরাট হ্যাঁ আচ্ছা দেখি আরও মাল আমার নিতে হবে আপনার কাছ থেকে ঠিক আছে আমি আমি যাবো পরে যাবো এখন সময় নেই